হ্যাঁ এটা এটা আপনি কি য়োগা মাস্টার বলছেন আমি আপনার কাছে যোগা শিখতে চাই না না না হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ আমার ওরকম রোগ আছে আর কি

পিঠে ব্যথা পা ব্যথা খাবার ঠিক করে হজম হতে চায় না আবার বেশিক্ষণ বসে থাকলেই পা যন্ত্রণা করে শিরদাঁড়া বেঁকে যায় এরকম আর যাকে বাংলা ভাষায় বলে বাত আমার হচ্ছে ধরতে পারেন আজ এই তিন চার মাস তো বটেই হ্যাঁ প্রথমবার

বেনিফিট কী কী একটু বললে খুব ভালো হতো যোগা এরকম করলে কী কী ফায়দা মানে বেনিফিটস ভালো দিক আছে

হ্যাঁ যোগা করলে কি কোনো ডায়েটে বলে কিছু আছে না যা পারে তাই খেতে হবে ঠিক আছে হুম